আমাদের এলাকায় বহু শৈল্পিক কাজ এখনও মানুষ তাদের আচরণে আচার আচরণে পালন করেন কিন্তু সেগুলো খুব ব্রাত্য থেকে গেছে বলে আমার মনে হয় এই ধরনের কিছু শিল্পভিত্তিক কাজগুলো হলো যেমন আল্পনা দেওয়া বিভিন্ন কাগজের কাগজ কেটে বিভিন্ন ডিজাইন তৈরি করা বিভিন্ন মণ্ডপসজ্জার কাজ এছাড়া মাটির প্রদীপ তৈরি বিভিন্ন স্টাইলের বিভিন্ন রূপের প্রদীপ তৈরি করা মূর্তি তৈরি করার মতো এরকম বহু শৈল্পিক কাজ আছে সেগুলো কিন্তু মানুষ তাদের নিষ্ঠার সঙ্গে সেগুলো করে থাকেন এগুলো সংরক্ষণ যদি বলতে হয় এগুলো সংরক্ষণ আলাদাভাবে হয় না এগুলোকে সংরক্ষণ নিয়ম রীতি বা বংশ পরম্পরায় এবং সামাজিক পরম্পরায় এগুলো কিন্তু পালিত হয় এগুলোর জন্য আলাদা কোনও স্কুল বা প্রতিষ্ঠান বা শিক্ষা প্রয়োজন হয় না এগুলো পরিবারের সঙ্গে সঙ্গেই সমাজের সঙ্গে সঙ্গেই সংস্কৃতির সঙ্গে সঙ্গেই মানুষ ধারণ করে আছে নিজের মধ্যে এবং তারা এই গোটা এগুলোর সঙ্গে এতোটা একাত্ম হয়ে গেছেন যে তাদের তাদের পূর্ব প্রজন্ম বা উত্তর প্রজন্মের কাছে এগুলো সহজেই এই শিল্পগুলো এই শিল্প শৈল্পিক কাজগুলো বলা যায় প্রবাহিত হয় খুব সহজে প্রবাহিত হয় এগুলোর জন্য আলাদা কোনও শিক্ষার প্রয়োজন হয় না এবং খুব খুব বলা যায় আদরের সঙ্গে এবং এবং মানসিক দৃঢ়তার সঙ্গে মানুষ বা তাদের মানুষ তাদের তাদের বংশ পরম্পরা এগুলো কিন্তু টিকিয়ে রেখে দিয়েছেন